বাংলা ভাষায় অনেক প্রবাদ বাক্য রয়েছে বলতে গেলে প্রবাদ বাক্যর তালিকা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তার মধ্যে কিছু হচ্ছে যেমন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট কোনও ব্যাপারে অনেক লোভের কর্তৃত্ব থাকলে কাজ পণ্ড হয়ে যায় আরেকটি হল অতি লাভে তাঁতি নষ্ট বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয় এক ঢিলে দুই পাখি মারা এক সঙ্গে দুটো উদ্দেশ্য সাধন করা মরা হাতি লাখ টাকা গুণী লোক অসুস্থ হয়ে পড়লেও সবার শ্রদ্ধেয় আপন বাঁচলে বাপের নাম সব সময় নিজেকে বাঁচিয়ে চলা